হ্যাঁ বলুন হ্যাঁ আচ্ছা আর্থিংয়ের প্রবলেম কবে থেকে হচ্ছে তা এই মুহুর্তে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি কিন্তু এই মুহুর্তে তো আমার দোকানে মানে যে কাজ করে ওর একটু অসুবিধা রয়েছে সেই কারণে আসে নি তা আমি চেষ্টা করছি যতোটা তাড়াতাড়ি ইয়ে করা যায় তবে কোনোভাবে একদম কোনো কিছু ইয়ে হচ্ছে নাকি কাজ হচ্ছে না মানে আর্থিংয়ের প্রবলেমটা কি খুব বেশি আমি গেলে আমার দোকান বন্ধ করে ওটাই অসুবিধা আমি গেলে কিন্তু আলাদা আমার চার্জ লাগবে আমার আচ্ছা তাহলে আমি দেখছি যদি দু দিনের মধ্যে হলে কি আপনার অসুবিধা হবে খুবই যদি দু দিন পরে যাই আমি আমার মোটামুটি চার্জ ধরুন যাবো সারতে কতক্ষণ সময় লাগে তার ওপর ডিপেন্ড করবে মোটামুটি একটা দেবেন যে দুশোর মতো আর বাকি যা জিনিসপত্র লাগে আসে সে সমস্ত কিছু নিয়ে যাওয়া যাবে আপনি একবার আমার দোকানে আসতে পারবেন এসে তাহলে দেখা করুন আর বাকিটা দোকানে এলেই কথা হয়ে যাবে ঠিক আছে আপনি দোকান খোলা আছে পারলে এখুনি চলে আসুন বা যখন খুশি